দাদা কি ব্যাপার বলুন তো আমি গত দশ পনেরো মিনিট ধরে এখানে দাঁড়িয়ে আছি এখনই আপনার মেসেজ দেখলাম যে আপনি আমার লোকেশনে আছেন নাকি কিন্তু আমি তো আমার ল্যান্ডমার্কে এয়ারপোর্ট এক নম্বর বাসস্ট্যান্ড দিয়েছি না আপনি কোথায় দাঁড়িয়ে আছেন আমি তো আপনাকে দেখতে পাচ্ছি না আপনার গাড়ির নম্বরের কোনো গাড়িই আমার আশেপাশে নেই আমি যে এতক্ষণ ধরে দাঁড়িয়ে আছি আমার তো অফিসের কাজের লেট হয়ে যাচ্ছে এর আমি কি করবো আপনাদের এই গাফিলতির জন্য তো আমার লেট হয়ে যাচ্ছে আমি সমস্যায় পড়ছি এরকম হতে গেলে তো আমি আর ক্যাব বুকই করতে পারবো না নেক্সট টাইম আমি এবার এত দেরি হয়ে গেছে আমি দশ পনেরো মিনিট ধরে রোদে দাঁড়িয়ে আছি এখন আমি বাস ধরব নাকি আলাদা করে কোনো ক্যাব বুক করবো তাহলে তো আমার এই দশ পনেরো মিনিটটাও ওয়েস্ট গেল না এবার আমি কি করবো আপনি আছেন কোথায় আপনার লোকেশনটাকে ঠিক করে দেখুন আর আমার লোকেশনে আসুন আমার দেরি হয়ে যাচ্ছে আমার প্রবলেম হচ্ছে আপনি অনেকক্ষণ ধরে আমাকে মেসেজ করছেন আপনি অ্যাটলিস্ট আমাকে এর আগে কল তো করতেন একবার তাহলে তো আপনি বুঝতে পারতেন আমি কোথায় আছি না আছি